হ্যালো হ্যাঁ কে শৌভিক তো হ্যাঁ বল হ্যাঁ দোলের সময় ছুটি তো থাকেই তো থাকবে এবারেও আমিও ভাবছিলাম আমার তো ঘর যাওয়া হয়নি অনেক দিন যাব বলেই শনিবার দিন বিকেলে হ্যাঁ কিন্তু আমি তো ভাবছিলাম শনিবার সকালে যাব কারণ শনিবার দিন তো আমাদের এমনিই ছুটি থাকবে যেহেতু দ্বিতীয় শনিবার তাই ব্যাংক তো অফ ওই জন্য তো ব্যাংক অফ ওই জন্য ভাবছিলাম সকালবেলাই চলে যাব হ্যাঁ তাহলে তুই কটার দিকে ট্রেন ধরবি তাহলে আচ্ছা আমি এখানে ধর আমার তো এখানে দমদম দমদম থেকে আমি ভাবছি বালি চলে যাব বালি থেকে ধরে নেব আমি বেকার হাওড়া অতটা ঘুরতে যাব কেন হ্যাঁ হ্যাঁ তুই কটার দিকের ট্রেনটা ধরবি কিছু ঠিক ঠিক করেছ কি মানে কটার সময় গিয়ে ধরবি হাওড়ায় আটটা পঁয়ত্রিশ তাই তো ও আচ্ছা ওইটা আমার এখানে বালিয়ে তার মানে ওই আটটা পঞ্চান্ন না কত করে দেখায় কটার সময় করে ঠিক আছে অসুবিধা নেই তাহলে ওই ট্রেনটাই ধরে নেব অসুবিধা নেই হ্যাঁ তুই আটটা পঁয়ত্রিশে ট্রেন মানে আটটা পঁচিশে অন্তত হাওড়া ঢুকবি নইলে এর আগেরবারের মতো দেখব তুই ওখানেই রয়ে গিয়েছ হাওড়ায় আর আমি ঘর চলে গিয়েছি তোর ট্রেন মিস আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি আজকে হ্যাঁ